বাগান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করেছিলো বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সোন্দর্য বিভিন্ন ধরনের নার্সারিতে সাজানো বিভিন্ন গাছপালা দেখে আমি বাগান তৈরি করার পরিকল্পনা করতে শুরু করেছিলাম প্রথমে আমি ছোট্ট করে আমার বাগানে বেশ কিছু ফুলের গাছ লাগাই যেমন গাঁদা জবা এছাড়াও বিভিন্ন ধরনের গোলাপ জুঁই রজনীগন্ধা ও অন্যান্য ফুলের গাছ লাগাতে শুরু করি তারপর আমার বাড়িতে ধীরে ধীরে আমি আমার সবজি সরবরাহের জন্য বেশ কিছু সবজির চাষ করতে থাকি বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি আমি বর্তমানে বেশ কিছু ফলের গাছও লাগিয়েছি যেগুলির মধ্যে আম জাম কাঁঠাল এছাড়াও অন্যান্য বিভিন্ন কিছু লিচু ও অন্যান্য বিভিন্ন কিছু ফলের গাছ রয়েছে যেগুলি থেকে আমি বর্তমানে বেশ কিছু সুস্বাদু ফল পেয়ে থাকি এছাড়াও ফুল আমি আমার বাগান থেকে বিভিন্ন ধরনের ফুল ও সবজি বিভিন্ন ধরনের সবজি আমি পেয়ে থাকি যেগুলি আমার সাংসারিক কাজে লাগে বা আমাকে বেশ কিছু অর্থ উপার্জনে সাহায্য করে